আমি শাড়িটা কিনেছিলাম দোকান থেকে তো বাড়িতে যখন নিয়ে যাই তখন তো খুব সুন্দর লাগলো আলোতে তারপর যখন সেটাকে সাবান গুঁড়ি দিয়ে কাচি কাচার পরে দেখলাম একদম ভালো নয় রঙ উঠে গেছে শাড়িটা একদম বিচ্ছিরি অবস্থা সেই থেকে মনে করলাম যে শাড়িটা কেনাই আমার ভুল হয়ে গেছলো শাড়িটার এতো রঙ উঠছে একদম বিচ্ছিরিভাবে হয়ে গেছে শাড়িটা কেনা আমার যখনই জলে ধুয়ে দিলাম শাড়িটাকে তখন একবার ওই লাল শাড়িটা আমার সাদা হয়ে গেলো